আমরা হাঁস মুরগি পুষি হাঁস মুরগি পুষতে অনেক ভালো লাগে তা ভালো লাগলে শীতকাল আসলে ওদের প্রচণ্ড অসুখ হয় অসুখ বলতে ধরো শীতকাল এলে অসুখ হয় ওই অশুখ হলে ঝিম ঝিমিয়ে ঝিমিয়ে মরে যায় অনেক সময় দেখা যায় হাঁস মুরগির গায়ে জ্বর থাকে তা ওষুধ কিনে এনে খাওয়ায় কখনও আমাদের পাশে ডাক্তার আছে সেখানে নিয়ে যেতে বলে ভ্যাকসিন দিয়ে আনি বা ওষুধ এনে ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়াই খাওয়ালে অনেক সময় ভালো হয় অনেক সময় মারা ও যায় আর গরু পুষি গরু পুষতে অনেক ভালো লাগে কিন্তু গরুরও অসুখ হয় অশুখ হলে আমাদের পাশে ডাক্তার আছে ডাক্তারখানায় ডাক্তাররা ডেকে আনি এনে দেখাই দেখালে সে তার কাছ থেকে জিজ্ঞাসা করি হয়তো গরু বাঁধার সময় বাঁধায় নিয়ে যাই যখন ছাড়া থাকে খরার সময় এবারে যখন বর্ষাকালে তো আর বাঁধা নিয়ে যাওয়া যায় না তো বর্ষাকালে বাড়িতে বেঁধে খাওয়া দিতে হয় তখন ওই খাওয়া দিতে গেলে অনেকটা খরচা হয় খোল কিনতে হয় বা ভালো স্বাস্থ্য চেয়ারা করতে গেলে গমের ভুষি কিনে আনতে হয় গমের ভুজি খাওয়াতে হয় ওই সবজির খোলা টলা সবজির দোকানে যারা সবজি বিক্রি করে খোলা টলা পাওয়া যায় অল্প পয়সা কিছু দিয়ে সেগুলো কিনে এনে আমরা খাওয়াই সেগুলো খাওয়ালে গরু ভালো স্বাস্থ্যবান হয় ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া হয় যে কীভাবে গরুটা স্বাস্থ্যবান হবে মোটা সোটা হবে ভালো ভিটামিন দেয় ওষুধপালা দেয় ভ্যাকসিনও দেওয়া হয় তা আবার ভয় হয় আমাদের পাশের বাড়ি একটা গরুর মানে অসুখ হয়েছে তার দু তিনটে ওষুখ ইঞ্জেকশন দিয়েছে গম্ন ছিল সে গরুটাও মারা গেছে এই ভয়ে আবার ডাক্তারখানায় নিয়ে যেতেও ভয় লাগে